হ্যাঁ আমি মাঝবয়সী গোষ্ঠীর একজন বয়স্ক এবং তরুণ বয়সী যেটা চাই তাদের মধ্যে সবকিছু বজায় রাখার চেষ্টা সবক্ষেত্রে হয়না বয়স্কদের অসীম ধৈর্য এবং তারা চেষ্টা করে যে তরুণ তরুণদের সাথে অনেক ক্ষেত্রে অনেক জিনিস বজায় রাখার কিন্তু তরুণদের এখনকার এই প্রজন্মের তরুণদের সেই ধৈর্যটা বা সেই মানসিকতাটা অনেক ক্ষেত্রেই লক্ষ করা যায়না এই দুটো লেখা লেখাও যে দুটো আলাদা জগৎ এবং সত্যি উভয় প্রজন্ম সুতরাং এই প্রজন্মের মধ্যে এই প্রজন্মের মধ্যে পার্থক্য একটা থাকবেই আমি অনেক ক্ষেত্রেই এটা দেখেছি যে সবসময়ই একই একই রাস্তাতে তারা হাঁটতে পারেনা